হ্যালো আমি এই এটা কি লোকলাথ ট্রাভেল থেকে বলছেন হাঁ ওই যে আমরা আগের সপ্তাহে যে গাড়িটা আপনাদের কাছ থেকে নিয়েছিলাম সাদা রঙের টাটা সুমোটা ওটা কি পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ওটাকে ওটাই পাঠিয়ে দিন আর আপনার ওই আমাদের যে ড্রাইভারটা নিয়ে গেছিলো আপনাকে ওই ড্রাইভারটাই পাঠিয়ে দিন আমাদের ওই ড্রাইভারটাকে গাড়িটা খুব ভালো চালায় আমাদের ভালো লাগে খুব আচ্ছা আচ্ছা

এক দিনের কী রকম দিতে হয় ও আটশো আচ্ছা আচ্ছা তিন দিন তাহলে তিন দিনে চব্বিশশো টাকা দিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় ওটা দিতেই তো হবে তবে সেতো আর এমনি এমনি কাজ করবে না আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি আপনি পাঠিয়ে দিন গাড়িটা